হ্যাঁ আমি প্রেশার কুকার ব্যবহার করে রান্না বেশির ভাগ সময়ে করে থাকি যখন আমার হাতে অনেক সময় থাকে তখন আমি খোলা পাত্রে রান্না করি অর্থাৎ কড়াইতে করে রান্না করি কারণ প্রেশার কুকারে রান্না করলে পড়ে যে কোনো তরকারি বা জিনিস যাই রান্না করি না কেনো সেগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আমার কাজের অনেক সুবিধা হয় অনেক সময় বাঁচে এবং গ্যাসও বাঁচে এবং এই খাবারগুলো খেতেও অনেক সুস্বাদু হয় আর যদি আমি খোলা পাত্রে রান্না করি সেটা রান্না করতে আমার অনেকক্ষণ সময় লেগে যায় তাছাড়াও অনেক গ্যাস পোড়ে বা যদি আঁচে করা হয় তো আঁচ পোড়ে জ্বালানি পোড়ে তো তাতে রান্নাটা তার স্বাদ অন্যরকম আর প্রেশার কুকারে যে রান্না করা হয় তার স্বাদ অন্যরকম হয় তো আমার কাছে সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে প্রেশার কুকারের রান্না করা খাবারটাই